আমি যে আমি যে জিনিসটা ব্যবহার করি তার খারাপ দিক হলো তার মধ্যে ফোন কারণ ফোন ফোনের প্রচুর খারাপ সাইড আছে তার মধ্যে হলো ফোনে প্রতিমাসে প্রায়ই চার পাঁচশো টাকার মতো আমাকে প্রতিমাসে রিচার্জ করতে হয় মানে সেইজন্য আমার আর্থিক অবস্থাও ফোনের দিক থেকে মানে খুব খারাপ হয়ে পড়ছে তাছাড়া ফোনে এখন বিভিন্ন ধরনের গেম বেরিয়ে গেছে যেই গেমগুলো খেললে খেলে আমার সময় তো নষ্ট হচ্ছে প্লাস কাজের ক্ষতি হচ্ছে আর এইসমস্ত ধরনের গেম খেলে আমি খানিকটা শারীরিক আর মানসিক দিক থেকে খারাপ খারাপ হয়ে পড়ছি কারণ কাজের প্রতি মন বসছে না এবং মাথায় সব উলটাপালটা ধরনের ভাবনা আসছে আর এখন তো মানে ফোন এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যেটার সাহায্যে অনেকরকম দিক থেকে আমি বিপদে পড়তে পারি বা কেউ আমাকে বিপদে ফেলতে পারে কোনোরকম মিথ্যা প্ররোচনায় বা কোনোরকম ছবি বা রেকর্ড রেকর্ডিং করে নিয়ে তাই ফোনের এই দিকটা খুব একবারেই খুব বাজে দিক যেটার জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমার কাছে আমি সেরকম বিপদে না পড়লেও আমার কাছে ফোনের খারাপ দিক বলতে আমি তো মানে রিচার্জ করে করে আমার পয়সা একবারে সব শেষ হয়ে যাচ্ছে আর তাছাড়াও ওই ফোনের গেম খেলে সেই গেমেতেও আমি প্রচুর পয়সা লাগাচ্ছি এবং হেরেও যাচ্ছি সেইজন্য মানে ফোন ফোন থেকে আমার প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে